বিয়ে সাধারণত দুভাবে হয়ে থাকে এক হচ্ছে লাভ ম্যারেজ দুই হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ বর্তমান পরিস্থিতিতে দুটোই সমানভাবে চলছে লাভ ম্যারেজ হলে তো আগে থেকেই একটি ছেলে একটি মেয়েকে পছন্দ করে বা একটি মেয়ে একটি ছেলেকে পছন্দ করে তারা একে অপরের সম্পর্কে জানে দুটো পরিবারের সম্পর্কেও তারা অনেকটাই জেনে যায় রোগ সোগের কথাও অনেকটাই জানাজানি হয়ে যায় কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে মাঝখানে থাকে আরও একজন যাকে আমরা ঘটক বলে বলে থাকি তিনি দুই পরিবারের মধ্যে মধ্যস্থতার কাজ করেন যেমন কোন দিন বিয়ে হবে কীভাবে বিয়ে হবে বরযাত্রীর সংখ্যা কত কনেযাত্রীর সংখ্যা কত বিয়েতে পণ দেওয়া নেওয়ার বিষয় এই সমস্ত কাজগুলি সবই করে থাকেন ঘটক মশাই কিন্তু আমরা পণ দেওয়া নেওয়াটাকে যতখানি গুরুত্ব দিই ঠিক ততখানি গুরুত্ব দেওয়া হয় না থ্যালাসেমিয়া পরীক্ষা বা রক্তের গ্রুপ নির্ণয় সেইজন্য পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের সমস্যা হয় এবং এমনকি দুই পরিবারের মধ্যে বিবাদের ফলে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে সেই জন্যে সবার আগে দরকার অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বিশেষ করে সবার আগে দরকার থ্যালাসেমিয়া পরীক্ষাটা করা হয়তো লাভ ম্যারেজের ক্ষেত্রে সেগুলো আবেগের বশে হয়তো হয়ে ওঠা সম্ভব নয় ওঠেনি কিন্তু উভয়ক্ষেত্রেই এটা অবশ্যই জরুরি